আমি যে পোশাকটা তৈরি করি তার জন্য নকশা বা প্যাটার্ন সব আমি নিজেই নির্বাচন করি আর আমাকে এসব ব্যাপারে সাহায্য করে আমার বাবার বন্ধু মানে যারা আমার থেকে এই কাজগুলো করায় আমাকে দিয়ে কাজগুলো করায় আর আমার আমি আমার ধারণা বা সৃজনশীলতার উৎস বলতে গেলে ওই অনলাইন থেকেও আমি কিছুস ডিজাইন পাই ক্যাটালগ থেকেও কিছু পাই বা কোনো সিরিয়াল ফিরিয়াল হয় যে সেকান থেকেও আমার অনেক ধারণা বেড়ে যায় ধারণা জন্মায় এইগুলো থেকেই সব মিলিয়ে মিশিয়ে আমি একটা নিজস্ব একটা অন্য রকম ডিজাইন তৈরি করি করে আমি সেটা ব্যবহার করি আর আমার প্রিয় ব্র্যান্ড বলতে গেলে অ্যামাজনও বলা যায় মিশোও বলা যায় এই দুটোই মোটামোটি আমার প্রিয় ব্র্যান্ড